হুম সোমা ট্রাভেল এজেন্সি বলছেন হ্যাঁ আমার একটা গাড়ি লাগবে আরকি আর গাড়ি টাড়ির মধ্যে আপনার কী কী গাড়ি আছে ছোট প্রাইভেট কার

সুইফ্ট ডিজায়ার আছে হ্যাঁ আমি এক আমি একটা হচ্ছে ট্যুরিস্ট যেতে চাইছি দার্জিলিং যেতে চাইছি আরকি বুঝলেন আর আমার ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে যাব আর ভাড়াটা কী রকম করেছেন

হ্যাঁ আচ্ছা আর হচ্ছে কি বলতে চাইছি আপনার রাস্তা খরচা বলতে টোল ট্যাক্স ধরুন রাস্তায় পুলিশ ফুলিশ এইসব খরচা কী করছেন হ্যাঁ

মানে আমাদের টোল ট্যাক্স লাগছেনা তো হ্যাঁ ও খাওয়াদাওয়া আমরা নিজেরা যাচ্ছি মানে তো আমাদের খাওয়াদাওয়া আমদেরকেই বহন করতে হবে না

হ্যাঁ আর হচ্ছে আমার লাগবে বলতে আজকে বুধবার ধরুন সামনের মঙ্গলবার লাগবে গাড়িটা কিন্তু আর হ্যাঁ আপনাদের অ্যাডভান্স কিছু দিতে হবে নাকি

এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট আছে নাকি এগ্রিমেন্ট পেপারের কিছু ব্যাপার আছে নাকি আপনাদের তাহলে আমি তাহলে আমি একটু বাইরে আছি আজকে যেতে পারছিনা নাহলে ফোনপেতে যদি আপনাকে টাকা পাঠিয়ে দিই হ্যাঁ সে তো বিশ্বাসের ব্যাপার আচ্ছা আচ্ছা ওই কথাই রইল আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি